হ্যালো মিতালি ভালো আছিস আরে আমার তো খুব যাওয়ার ইচ্ছা কিন্তু উবের করে যে যাবো উবের অতটা আমি পারি না করতে কিন্তু সেটা তোদের ওইখান থেকে যে আসবো তা সেটা কি তুই ঠিক করে করে দিতে পারবি কিরকম লাগবে সেটা কি তুই একটু ইয়ে করে দিতে পারবি কত লাগবে কত লাগবে সেটা আমাকে তাহলে জানাস না হলে আমার অসুবিধা হয়ে পড়বো আমি তুই জানিয়ে দিলে আমার সুবিধা হয় তাহলে আমি যেতে পারি আর কি ওলা উবের তো আমি যাইনি কোনো দিন বুক করিনি আমি করতেও পারি না সেই জন্যই তোকে জানাবার জন্য বললাম ওখানে রেটিং কত আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি ঠিক আছে আমি চেষ্টা করছি যাওয়ার জন্য